হ্যাঁ আমি টেরেস বাগান এবং নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য যেটা জানি যে টেরেস বাগান ছাদের উপরে করা হয় টেরেস বাগানে অর্কিড জাতীয় ফুলের বিভিন্ন গাছ লাগানো যায় এবং শোভা বর্ধন করে